হ্যাঁ বলছি আমি বহরা রামকৃষ্ণ ইস্কুল থেকে বলছি হেড মাস্টার তো আপনি আপনি রঞ্জনের বাবা বলছেন আমি আমাদের একটা মানে স্পোর্টস আছে হ্যাঁ তো আপনার তারিখ আপনার ওই আঠাশ তারিখ আঠাশ ছয় দু হাজার তেইশ সালে তো আপনাকে ওখানে আপনার আসতে হবে ওখানে বাচ্চারাও পার্টিসিপেন্ট করবে লাস্টে গার্জেন দের জন্যেও একটা ইভেন্ট রেখেছি তা আপনারা এলে আমরা খুবই কৃতজ্ঞত হবো যদি আপনি আসতে পারেন খুব ভালো হবে আপনি কি টাইম হবে

হ্যাঁ অলরেডি মেডিকেল টিমের জন্যে অ্যারেঞ্জ করেছি ওখানে থাকবে আপনারা আসবেন আমরা সবটাই অ্যারেঞ্জ করেছি আপনাদের জন্য লাস্টে লাস্টে আপনাদের জন্যও একটা গেম আছে আপনারা আপনারা যেই টাইমটা এসছেন বা আপনারা স্কুল সঙ্গে করেছেন সেই টাইমটা দিয়ে আপনাদের অতীতের কথা মনে পড়াবার জন্য আর কি গার্জেনদেরও ইনভাইট করা হচ্ছে ওই জন্য আপনাদেরকে বলা আপনাদের কোনোরকম হ্যাঁ

একদম এর জন্য আমরা এই ইভেন্টটা খেলাতে বাচ্চাদের অনেকরকম ফেসিলিটি আছে তারা এমনি বেঙ্গল খেলবে আমাদের স্কুল এই খেলায় যারা ফার্স্ট ফাস্ট সেকেন্ড থার্ডের মধ্যে যারা থাকবে তাদেরকে আমরা বেঙ্গল ট্রায়ালের মধ্যেও পাঠানো হবে এবং পার্সোনাল ওদেরকে ট্রেনিং ও করানো হবে ঠিক আছে ঠিক আছে তাহলে একদম হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ বেশ ঠিক আছে তাহলে রাখছি আপনি আসবেন কিন্তু ঠিক আছে রাখছি রাখছি